আমাদের এখানে যারা সকালে ওঠে কম্পানিতে যাচ্ছে কেউ চাকরি করতে যাচ্ছে সেখানে ট্রেনে খুব ভিড় হয় তারা বসে যেতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ে যেতে হয় এখানে আরো কিছু ট্রেন দাওয়া উচিত বা গাড়ি চালু করা উচিত সে যেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না সমস্যা হবে না আমরা ট্যুর করতে গেলে খাবারের দাম বেশি করে নিচ্ছে সব জিনিসপত্র বেশি করে নিচ্ছে বাথরুমে সমস্যা হচ্ছে বেডরুমের সমস্যা হচ্ছে নোংরা থাকে বেডরুমগুলো বাথরুমগুলো পরিষ্কার করে না ঠিক মতো যারা সকালে উঠে কম্পানিতে যায় বা চাকরি করতে যায় তাদের তাদেরও খুব সমস্যা হয় ট্রেনের ট্রেনের বাথরুমগুলো ঠিক করে পরিষ্কার করা হয় না সেখানে তো ভিড়ই থাকে ঠিকমতো খেতেও পারে না ট্রেনে